হ্যাঁ কে বলছেন ও আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ আমি তো শুনেছিলাম আপনাদের ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে আর আপনি ওই ইউকো ব্যাংকের ম্যানেজার বলছেন তো সবই তো বুঝতে পারছি আর আমিও ব্যবসা করবো বলে একটা লোন নিতে চেয়েছিলাম ওই জন্যে আপনাদের ব্যাংকের সাথেও প্রথমে যোগাযোগ করেছিলাম আর ওই জন্যেই বুঝতে পারলাম যে আপনাদের ব্যাংক থেকেই আমাকে ফোনটা করা হয়েছে আর আমি একটা কাপড় ব্যবসাও করবো ওই জন্য আমার পঞ্চাশ হাজার টাকার মতো দরকার কিন্তু এখন তো পঞ্চাশ হাজার টাকা তো ব্যাংক থেকে তো আমি প্রথম লোন পাবো না কারণ শুনলাম যে আপনারা না কি প্রথম লোন চল্লিশ হাজার টাকা দেন কিন্তু ওইটা যদি একটু বেশি করতেন মানে ষাট হাজার টাকা করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো এবার যদি আপনারা ষাট হাজার টাকা করে দিতেন যদি দেন তাহলে আমার মানে ভালো হয় একটু দেখুন যদি কিছু করা যায় তাহলে আমি অবশ্যই নেবো আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি আপনার সাথে যোগাযোগ করবো ব্যাংকে গিয়ে একবার সামনা সামনি গিয়ে কথা বলে নেবো ওটাই ভালো হবে সব থেকে কারণ আমি যদি বুঝতে পারছি না তো আপনি যখন আপনি বলছেন যে ব্যবস্থা করে দেবেন তাহলে আমি একদম আপনার ব্যাংকেই চলে যাবো যেয়ে আপনার সাথে দেখা করে নেবো ওটাই সব থেকে ভালো হবে ঠিক আছে আমি ওইগুলো নিয়ে যাবো তাহলে ঠিক আছে রাখছি তাহলে ব্যাংকে গিয়ে আপনার দেখা হবে